আমি তৃপ্তি রেস্টুরেন্ট থেকে স্টেশন পাড়া রথতলায় এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং অর্ডারের সাথে একটি কুপন পেয়েছিলাম সেই কুপনটি আমি বর্তমান অর্ডারের সাথে ব্যবহার করতে চাই না এবং সেই সুবিধাটি পরবর্তী অর্ডারে পেতে চাই